আমার এলাকার অনেক এমন কিছু দুর্গামন্দির স্মৃতি স্মৃতি সম্ভ স্তম্ভ আছে যেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ঐতিহাসিক গুরুত্ব আছে যেমন আমার বর্ধমানের বিজয়ী তরণ বিজয়ী তরণকে আমার যেহেতু লর্ড কার্জেন এই বিজয়ী তরণের মধ্য দিয়ে যাতায়াত করেছেন বলেন এই আমাদের এই বিজয়ী তরণকে কার্জন গেটও বলা হয় এটি কিন্তু একটি ঐতিহাসিক স্তম্ভ বা গেট বলতে পারেন স্তম্ভ নয় এটি আমাদের গেট যা বিজয়ী তরণ নামে পরিচিত আমাদের বর্ধমান জেলার মহারাজ বিজয়ীচাঁদ এই গেট দিয়েই যাতায়াত করতেন তাই এর নাম বিজয়ী বিজয়ী তরণ আর আমাদের কাছেই আছে বর্ধমানের জেলার যেটি হচ্ছে বোরহাট কালী মন্দির যেটি বোরহাট কালীমন্দিরের সাধক যিনি হচ্ছেন কমলাকান্ত উনি তিনি কিন্তু সাহিত্য ইতিহাসের একজন জনপ্রিয় পুরোহিত বলতে পারেন ইনি কিন্তু বিখ্যাত আমাদের এই কমলাকান্ত মন্দিরে তিনি পুরোহিত ছিলেন আর তারপরে হচ্ছে আমাদের বর্ধমানের আরেকটি বিখ্যাত স্তম্ভ হল যেটি হল আপনার রাজবাড়ির যেটি ঘড়ি যেটা বলা হয় যেটি রাজবাড়ির আশেপাশে আপনি যে কোনও প্রান্ত থেকে রাজবাড়ির ওই ঘড়িটি আপনি দেখতে পাবেন এইটি কিন্তু রাজার আমল থেকে বর্ধমানের রাজার আমল থেকেই কিন্তু এই ঘড়ি আছে এবং বর্ধমানে এই ঘড়ি নির্দিষ্ট সময়মতোই কিন্তু চলে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে এবং এটি আমাদের কাছে খুবই গর্বের বিষয়